হুম বলো ভালো আছি তুমি কেমন আছো এই চলছে মোটামোটি যেমন টিউশানটা আর সবাই তো সমান নয় গরীব কেউ কেউ গরীব আছে কেউ কেউ আছে সেই জন্য টাকা পয়সাও ঠিকঠাক পাচ্ছি না এই পাচ্ছি যা তাতেই চলে যাচ্ছে তাতেই চলে যাচ্ছে তুমি কেমন আছো হুম সেই আমার বাড়িতেও কদিন আগে একটা ওরকম করোনা হলো যা হোক সে দিক দিয়েও অনেক টাকা পয়সা চলে গেছে তো অনেক টাকা পয়সা ই হয়েছে আর সব অনেক রকম জিনিস ওষুধ টষুধ প্রচুর দাম সে দিক দিয়ে টাকা পয়সাও অনেক চলে গেছে হুম হুম মাইনেও তো ঠিকঠাকভাবে স্কুল দিয়েও পাচ্ছি না তো কীভাবে চলবে বলো সব কিছু জমানো টাকায় এইভাবেই সব চলে যাচ্ছে বাড়িতে হঠাৎ করে একটা এরকম অসুবিধা হয়ে গেলো সেটাই আমারও সেম তোমার মতো ওরকমই একই ঠিকঠাকভাবে যদি মাইনেটা পেতাম তাহলে চলতো আমাদেরও টানাটানি হচ্ছে এখন প্রচুর টাকা পয়সার সেটাই সেটাই হুম হুম